আমার আমার জীবনে লেখার একজন পরামর্শদাতা আছে ওঁকে আমি আমার জীবনের একজন আদর্শবান ব্যক্তি মনে করি এ তো তিনি আমার জীবনে লেখার আমার হাতের লেখার একটা আলাদা রূপ আলাদা মাত্রা দিয়েছে তার কারণ উনি আমাকে এতটাই তার লেখার লেখার প্রতি প্রভাবিত করেছেন যে আমি যখন লিখতাম আমার প্রতিটা অক্ষর পুঙ্খানুপুঙ্খভাবে তিনি আমার পরিশোধন করে দিয়েছে এবং যেখানে যতটুকু ভুল ছিল সব কিছু সংশোধন করে আমার হাতের লেখায় একটা আলাদা মাত্রা দিয়েছে এর ফলে সত্যি আমার খুব ভালো লাগে যে উনি আমাকে এতটা সাহায্য করেছেন তার ফলে আমি প্রতিটা অক্ষর এবং প্রতিটা প্রতিটা লেখায় আমার একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে এর ফলে আমার আর এই সেই লেখার দ্বারা আমি খুবই সুনাম অর্জন পেয়েছি এবং ভবিষ্যতে আরও পাবো তাই আমি আমার পরামর্শদাতা দাতাকে খুবই একজন আদর্শবান ব্যক্তি বলে মনে করি এবং ওঁর কাছে আমি এই হাতের লেখা শিক্ষা পেয়ে এই নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করি